আমি ছোটবেলা থেকেই লিখতে খুব পছন্দ করি আমি যাই দেখি না কেন তাই মনে হয় কি যে খাতায় লিখে ফেলি বা কোনো ডায়েরিতে সেটাকে আমি লিখি যেটা আমার মন থেকে আসে একদিন মনে আছে একবার আমি ট্রেনে করে যাচ্ছিলাম আমার মাসির বাড়িতে তখন বসে বসে বাইরের দৃশ্যটা দেখছিলাম ট্রেনের বাইরের দৃশ্যটা দেখছিলাম তো দেখে মনে হলো যে এইটা আমার খাতাবন্দি করাটা খুব দরকার তা আমি ওখানে একটা ডায়েরি ছিল আমার কাছে ছোট সেই ডায়েরিতে আমি সেই সমস্ত ঘটনা বা যেটা বাইরের দৃশ্য দেখছি ট্রেনের বাইরের দৃশ্যগুলো আমি সবকটাই খাতাবন্দি করলাম তো আমার লেখা থেকে কবিদের লেখা বা সাহিত্যিকের লেখা বলতে গেলে সম্পূর্ণই আলাদা ওনারা ওনার মনের ইচ মনের মতন লেখে আমিও আমার মনের মতনই লিখি ওদের ওনাদের হতে পারে কোনো কোনো লেখকদের ভাষা বা লেখা হয়তো কোনো জটিল বা কোনো কোনো জায়গায় সরলও দেখা যায় তা আমার লেখাটা সম্পূর্ণই আলাদা আমি আমার মতনভাবেই লিখি আমি আমার মতনভাবে সরলভাবেই লিখি আমি আমার ভাষায় চলিত ভাষায় আমি লিখি অন্য অন্য সাহিত সাহিত্যিকেরা আছেন কি নিজেদের সাধু ভাষায় লেখা ব্যবহার করে কিন্তু আমি সম্পূর্ণ আমি আমার ভাষাই ব্যবহার করি চলিত ভাষাই আমি ব্যবহার করি